আমি সিনেমা দেখতেও পছন্দ করি আমি বই পড়তেও পছন্দ করি এবং টি ভির নানা ধরনের শো আমি দেখে থাকি আমার প্রিয় সিনেমা বলতে আমার একটি হিন্দি সিনেমা খুবই পছন্দ যার নাম হচ্ছে উঁচাই এবং এটি প্রকাশিত হয়েছিল দুহাজার বাইশের এগারোই নভেম্বর এটি দেখতে আমার খুবই পছন্দ লেগেছে আমি আমার নানা ধরনের ঘোরাঘুরি করতে পছন্দ করি যার ফলে আমার এই সিনেমাটি খুবই পছন্দ এই সিনেমার মধ্যে অমিতাভ বচ্চন অভিনয় করেছে তাছাড়া ড্যানি উনিও অভিনয় করেছে এবং খুবই বিখ্যাত অনুপম খের অভিনয় করেছে এই উঁচাই সিনেমাটি বিশেষত এভারেস্টকে ঘিরে এই গল্পগুচ্ছ এই তিনজন বন্ধু এভারেস্টের দিকে গিয়ে পাহাড়ে চেপেছে যেটি আমার খুবই পছন্দ হয়েছে তা ছাড়া আমার প্রিয় বই বলতে পথের পাঁচালী আমার খুবই একটা প্রিয় বই তাছাড়া আমি টিভি শো অনেক দেখে থাকি আমার টিভি শোয়ের মধ্যে পছন্দ তম শো টি হল কপিল শর্মা অনুষ্ঠান যেটি থেকে আমি আমার বিনোদন খুবই ভালোভাবে পেরিয়ে পার করে থাকি